আমি মনে করি আমার ব্যক্তিগত লক্ষ্য আমার ছেলেমেয়েকে মার্শাল আর্টে ভর্তি করার পর তারা যেন নিজেরা নিজেদের বিপদ কাটিয়ে উঠতে পারে যখন তখন কোনো বিপদ এলে তারা যেন তার মোকাবিলা করতে পারে এখন ছেলেমেয়ে সকলকেই তো একলা একলা বাইরে বেরোতে হয় তার জন্য মার্শাল আর্টে ভর্তি করেছি ও নিজেদের বিপদ যেন কাটিয়ে উঠতে পারে সেটা যেন তারা নিজেরা দেখে